হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আপনি এক কাজ করুন আপনার যদি ওই রকম কন্ডিশান হয়ে থাকে যে আপনার হাতে লেগেছে বলছেন আপনি এখানে আসার দরকার নেই চেম্বারে তো সব কিছু থাকে না তো আপনি এক কাজ করুন আমি রেফার করে দিচ্ছি আপনাকে যে হাওড়া লায়েন্স হসপিটালে আপনি চলে যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটাই ওটাই ওটাই হ্যাঁ আপনি আমার কথা বলবেন আমি দরকার হলে ওখানে ফোন করে আমি বলে দিচ্ছি আর আমি আধ ঘন্টার মধ্যে চেষ্টা করছি আপনার ওখানে যাওয়ার আপনার কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওখানেই উপস্থিত থাকবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার যেহেতু বলছেন এমার্জেন্সি কন্ডিশান কারণ চেম্বারে আসলে তো সব কিছু দেখা সম্ভব না যেহেতু বলছেন খুব যন্ত্রনা হচ্ছে তো ভেঙে গেলেও তো এখানে কিছু করা যাবে না তো আপনাকে ওই জন্যই বলছি আপনি আই হসপিটালে চলে আসুন আমি হসপিটালে যাচ্ছি